হ্যালো কেমন আছিস রে আমিও ভালো আছি এইতো গ্রীষ্মের ছুটি পড়ে গেল সময় পাইনা রে তাও এক কি করবো বল এখন যা ক্লাসের চাপ বলছি একটা ইয়ে আছে একটা ভ্রমণের জন্য যাওয়ার আছে গ্রামের বাড়ি যাবি এইতো পরের রবিবার আমি তো আমার বাঁকুড়াতে একটা গ্রাম বাঁকুড়াতে গ্রামের বাড়ি আছে ওইখানেই যাচ্ছি গ্রীষ্মের ছুটির জন্য তো হ্যাঁ তোকে কিন্তু যেতেই হবে ওখানে কিন্তু তোর অনেক আম গাছ আছে জানিস হ্যাঁ আর ওখানে বিভিন্ন রকমের আম গাছ আছে নিশ্চয়ই ওই জন্য তোকে নিয়ে যাচ্ছি তো আমি আর আমটাকে ইয়ে চেঁছে ওর ভেতরের শাঁসটা বার করে শিল নোড়া দিয়ে থেঁতে শোন শোন আরও হবে নিয়ে তারপরে একটু নুন লঙ্কা চিনি কাশুন্দি দিয়ে মেখে কলাপাতায় খাবো আর পুকুর পারে বসে মাছ ধরবো তোকে তো পা গাছে চড়াবোই দেখ এবার কি করি কিছু হবে না মনে সাহস রাখ ঠিক পারবি ওই যে ওই জন্যই তো গ্রামের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ ওখানে একটা মেলা বসে বিকেল দিকে হ্যাঁ হ্যাঁ ওখানে প্রচুর মেলা হয় কতো কী পাওয়া যায় ঘোরাব সব ঘোরাব হ্যাঁ হ্যাঁ একদম নে নে আমি তোকে বলছি তোকে আসতেই হবে ব্যস হ্যাঁ পারলে কাকু কাকিমার জন্য নিয়ে চলে যাবি আমি তোকে আম ব্যাগে করে দিয়ে দেবো হ্যাঁ গ্রাম গ্রামের আমের স্বাদটাই আলাদা সেটাই এক সপ্তাহ ওই জন্যই তোকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ